আমি রাজু আপনাদের একটা অভিজ্ঞতা আপনাদেরকে জানাতে চাই কারণ আমি একটি ইলেকট্রিক্যাল ব্লাঙ্কেট নিয়েছিলাম প্রাই অনেক দিন হলো কারণ সেটা আমি আর ইউস করি না সেটা ফেলে দিয়েছি পুরোপুরিভাবে এবং সেটাও উপরে যে কোম্পানিটাকে আমার যে কোম্পানি থেকে কিনেছিলাম তার ওপরে আমি রিপোর্টও করেছি এবং সে কোম্পানিটার কম্পানি বলতে মানে এই জিনিসটাই প্রায় খারাপ সে জিনিসটি হলো ইলেকট্রিক্যাল ব্ল্যাঙ্কেট এই ব্লাঙ্কেটটি মানে কী আর বলবো যে এই ব্ল্যাঙ্কেট মানে ইলেকট্রিক্যাল ব্ল্যাঙ্কেট মানে বুঝতে পারছেন ধরুন ওইটা হচ্ছে ইলেকট্রিক্যাল ব্ল্যাঙ্কেটের কাজটা হলো যে ব্ল্যাঙ্কেটটাকে গরম করা ইলেকট্রিকের সাহায্য তো এটাই কিন্তু সাধারণভাবে ধরুন শীত লাগলে ব্ল্যাঙ্কেটটা এমনি শরীর উষ্ণতায় গরম হয়ে যায় সমানভাবে ঘষাঘষি হয়ে উষ্ণ হয়ে যায় কিন্তু এটা ইলেকটিক থেকে ব্লাঙ্কেটটা গরম হতে থাকে এবং সারা রাত চলে ওই ইলেকট্রিক্যাল ব্লাঙ্কেটটা অন করে রাখতে হয় তো এটাতে যেটা আমার হয়েছিলো যে শক লেগেছিলো আমি তখন তৎক্ষণাৎ উঠে গেছি যদি ধরুন কোনো বুড়ো মানুষ তার শরীরে এমন ব্লাঙ্কেট রেখেছে তাহলে ধরুন শক লাগলো কিন্তু সে উঠতে পারলো না কারণ হয়তো তাকে হয়তো সে হাঁটতে পারে না অথবা এরকম কোনো ব্যাপার প্যারালাইজড ওরকম কেউ যদি থাকে কেউ তাহলে তার ক্ষেত্রে এটা সে মারা যাওয়ার কারণ হতে পারে কারণ অনেকক্ষণ শক লাগার ফলে সে মারা যেতেও পারে তো কীসের জন্য শর্ট সার্কিট হয়েছে সেটা আমি খোঁজ নিয়ে দেখলাম যে ব্ল্যাঙ্কেটেরই দোষ আছে নাহলে আমি এসব অ্যাকশানও নিতাম না আর কিছু করতামও না কোম্পানির ওপরে যদি জানতাম যে আমার প্লাগের কোনো দোষ আছে অথবা আমার এই কারেন্টের আমার ঘরে বাড়িতে যেই ইলেকটিক আছে তার কোনো প্রবলেম আছে তাহলে আমি এসব কিছু বলতাম না কিন্তু যখন দেখলাম যে এই ব্লাঙ্কেটের মধ্যেই প্রবলেম আছে তখন আমি এটা একটু উপরে করতে চাইলাম কারণ এরকম সমস্যার সম্মুখীন প্রায় মান প্রায় সবাই হতে পারে কারণ এই সমস্যা শুধুমাত্র আমার নয় অনেকেই এই ব্লাঙ্কেট কিনে থাকে এবং এই ব্লাঙ্কেটকে ইউস ইউস করে আর যারা ইউস করে তাদেরকে এবার আমি বলে রাখছি যে তারা যেন না ইউস করে কারণ তাদের বাড়িতে যদি কেউ থাকে যদি বাচ্চাই হোক আর বুড়োই হোক যেই হোক কারণ আচমকা যদি ঘুমোনোর সঙ্গে শক খেয়ে যান তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন হবে অবশ্যই ভালো করে বুঝতে পারছেন কারণ দেখুন যদি আমার যেটা হয়েছিলো যে আমি রাত্তেবেলা ঘুমোচ্ছি প্রায় দশটার দিকে আমি খেয়ে দেয়ে ঘুমোচ্ছি নরমালি আমি ঘুমোই সেরকম সময় আচমকা ছটপটিয়ে উঠলাম কীসের জন্য কারণ হলো ওই একই জিনিস এই ব্লাঙ্কেট আচমকা শক খেয়ে গেলাম আর উঠে গেলাম ভাগ্যিস সেদিন আমি ছিলাম যদি আমার সাথে অন্য কেউ ঘুমাতো ধরুন আমার সাথে শো নরমালি আমি আর আমার ভাই ঘুমোই তো একসাথে ঘুমাই আমরা দুজনে তো সেই সময় যদি আমার ভাই যদি শক খেতো তাহলে সে একটু ছোটো তো সে তাহলে আমি তার কথা ভাবছি অবশ্য আমার বেশি কিছু হয় নি কারণ আমি একটু বেশ শক্তিশালী নয় শক্তিশালী না হলেও কিন্তু স্ট্রং আমি স্ট্রং মানেই শক্তিশালী যদিও তো মেন্টালি স্ট্রংও আমি মানবিক দিক থেকেও মানসিক দিক থেকেও সরি তো একটাই কথা বলবো যে এই ব্লাঙ্কেট যারা ইউস করছে তারা অবশ্যই অ্যাভোয়েড করে চলুন কারণ অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন ধন্যবাদ এই ব্ল্যাঙ্কেট আর কেউ কিনবেন না